আমাদের এই অঞ্চলে বিভিন্ন বিভিন্ন জাতির মানুষেরা বাস করে অনেক ধরনের জাতি বিভিন্ন জাতি যেমন আদিবাসীরা বাস করে মুসলিমরা বাস করে জৈনরা বাস করে শিখরা বাস করে সবাই বাস করে শুধু আমরা বাঙালি বাঙালিরা যে বাস করি সেটা নয় তাদের তা তাদের সবার ভাষা আলাদা যেমন মুসলিমরা মুসলিমরা যখন ও ওদের ভাষা যখন পড়ে ও ওদের ভাষায় যখন ওরা ধর্মগ্রন্থ পড়ে তখন আরো আরবি ভাষাতে পড়ে তা কিন্তু আমরা তারা যখন আমাদের মতো বাঙালিদের সাথে কথা বলে তারা তখন কিন্তু বাংলা ভাষাতেই কথা বলে যেমন আদিবাসীরা তারা নিজেদের মধ্যে যখন কথা বলে তারা তাদের ভাষাতেই কথা বলে কিন্তু আমাদের সাথে যখন কথা বলে বাঙালিদের সাথে তখন বাংলা ভাষাতেই বলে অনেক রকমের মানুষ বাস করলেও কিন্তু তারা যখন বাঙালিদের সাথে কমিউনিকেট করে তখন তারা বাংলা ভাষাতেই কথা বলে